আমাদের ইতিহাসে রাজা রানিদের নিয়েই বেশি কথা হয় কারণ সাধারণ মানুষের কথা কেউ শুনতেও চায় না রাজা রানিদেরই প্রভাবটাই বেশি থাকে আর সাধারণ মানুষের তো কোনও অবহেলার মতন